হ্যাঁ আমি শুনেছি পশ্চিম বর্ধমানের কিছু ঐতিহাসিক ঘটনা যেমন হচ্ছে তারানগর মুক্তি যুদ্ধ তারানগর শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত আর এইটা উনিশশো ছেচল্লিশ সালে এখানে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের মহাসভা অনুষ্ঠিত হয় এবং পাকিস্তানী সামরিকদের সংগ্রহ স্থানে বহির্গমন করার দায়িত্ব পালন করে এই বিদ্রোহের পরিমাণে ভারতীয় সেনাবাহিনী এই অঞ্চলে পাকিস্তানী সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করে আর বারাক্রার সংগ্রাম আছে এখানে ঐতিহাসিক একটি ঘটনা বারাক্রা শহর পশ্চিম বর্ধমান জেলার একটি গ্রাম এখানে স্বাধীনতা আন্দোলনের জেরে এখানে একটি সংগ্রাম বিভাগ গঠিত হয় বারাক্রা সংগ্রামে ভারতীয় বিদ্রোহীদের প্রভাব পড়ে প্রভাব থেকে এটা মুক্ত করে আনা হয়েছিল আর একটি হচ্ছে মাটি উদ্ধার পশ্চিম বর্ধমান জেলার অনেক গ্রামে মাটি উদ্ধারের কাজ হয়